আমি দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব তার মধ্যে হচ্ছে একশো এক নশো নিরানব্বই চারশো দুই পাঁচশো তিন তিনশো চার